হ্যাঁ আমি এর আগে অনেক জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বিভিন্ন প্রদর্শনীতেও আমি আমার শিল্পকলার প্রদর্শন করছি আমি যেই স্কুল অর্থাৎ যেই ড্রয়িং স্কুলে আমি আঁকা শিখতাম সেইখানে আমি তাদের এক্সিভিশানে অর্থাৎ প্রদর্শনীতে অ্যানুয়াল এক্সিবিশানে নিজের আঁকা প্রদর্শন করেছি এছাড়াও আমাদের আশেপাশের কিছু জায়গার কিছু এক্সিবিশানে দু এক জায়গার এক্সিবিশানে নিজের আঁকা প্রদর্শন করেছি এবং ছোটো তলায় এবং তারপরে বিভিন্ন রকম কম্পিটিশানেও অংশগ্রহণ করেছি অনেক জাগায় অনেক রকম কম্পিটিশানে অংশগ্রহণ করেছি বিভিন্ন বিষয় সেখানে আঁকতে হয়েছে সেখানে আমি এঁকেছি এবং দু এক জায়গায় আমি খুব ভালো সাফল্য লাব করেছি আমি উপহার পেয়েছি অর্থাৎ আমি জয়ী হয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে আমি ছিলাম তো আমার জীবনে এই অভিজ্ঞতাটি খুবই ভালো যে একটা জায়গায় এরকম নিজের চিত্রকলা আমি যে প্রদর্শন করতে পারছি সেটা আমার খুব ভালো লেগেছিলো এবং প্রতিযোগিতায় আমি যে নিজে যে আমি অংশগ্রহণ করতে পারছি একটা বিষয় আমাকে আঁকতে হচ্ছে তার প্র্যাকটিস করা এবং সেখানে গিয়ে সেটাকে ফুটিয়ে তোলা এবং তারপরে যেখানে যেখানে আমি জয়ী হয়েছি সেখানে তো অনুভূতি একদমই আলাদা খুবই ভালো ছিলো তবে আ আন্তর্জাতিক কোনো জায়গায় আমি আমার আঁকার প্রদর্শনী করি নি তবে বিভিন্ন রকম যে স্তরের যে পরীক্ষা হয় এবং প্রতি বছরে বছরে যেই পরীক্ষাটি দিতে হয় সেই পরীক্ষাগুলো আমি দিয়েছি এবং আমি এরকম অনেক বছরই পর পর প্রায়ই আন্তর্জাতিক আঁকার জন্য পরীক্ষাগুলি চালিয়ে গেছি